আমরা বাঙালি তাই বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসি কিন্তু বাংলা ভাষায় অনেক ভ্রান্ত ধারণা আছে যেমন শুনেছি যারা বাঙালি তারা নাকি অনেক বোকা হয় তারা নাকি বাংলা যারা বলতে পারে তারা অন্য ভাষা বলতে পারে না এগুলো অনেক ভ্রান্ত ধারণা কারণ যারা বাঙালি তারা খুবই ভালো হয় তাদের মানসিকতাও খুব ভালো হয় এবং বাঙালিরা আমরা বিদেশেও বিভিন্ন রকম ভাষায় কথা বলতে পারি হয়তো বাংলা ভাষা গ্রামের দিকে তারা হয়তো অন্য ভাষায় কথা বলতে পারে না কিন্তু তারা মানুষকে খুব ভালোবাসে তারা মানুষকে সন্মান করে এবং এই বাংলা ভাষা ভ্রান্ত ধারণা সম্পর্কে সমাধান করার জন্য আমাদেরকে সরকারের উচিৎ চারিদিকে বাংলা ভাষা সম্পর্কে আরো মানুষকে বলা যে বাংলা ভাষা সব জায়গায় চলে আমরা যারা বাঙালি তারা যাতে বাঙলার উপরে বেশি করে জোর দিই তো আমাদের এই জন্য উচিৎ বাংলা ভাষায় বেশি করে কথা বলা এবং বাংলা নিয়ে আমরা যাতে চারিদিকে সেটা ভালো করে বলতে পারি